পশ্চিমবাংলায় ব্যবসায় ক্ষেত্রে স্থানীয় অর্থনীতি খুব উন্নত কেন যে এখানে অনেক ব্যা বা বেড়াবার জায়গা আছে অনেক কালি একটা জায়গা কালীঘাট বাইরে থেকে লোকরা আসে এখানে বেড়াতে কেন যে এখানে অনেক জায়গা আছে কালীঘাট আছে দক্ষিণেশ্বর আছে বা আমাদের এলাকার একটা অনেক বড় মন্দির আছে যে হংসেশ্বরীর হংসেশ্বরী মন্দির নাম দিয়ে জানা যায় ওইটাও অনেক বড় মন্দির বা বন অনেক প্রচলিত মন্দির সেই জন্য অনেকরা এখান বাইরে থেকে আসে পশ্চিমবঙ্গে বেড়াতে সেই জন্য এখানে অনেক ছোট ছোট দোকান হয় পর্যটনও শি শ্লি শিল্প এরিয়া এটা এখানে অনেকগুলো দোকান আছে যে যখন যেখানে মন্দিরগুলো আছে ওখানে অনেক দোকান আছে কেউ ফুল দিয়ে কেউ কিছু প্রসাদ দিয়ে প্রসাদ নিয়ে বসে থাকে নে নেওয়ার জন্য সেই জন্যে এখান থেকে অনেক ইনকাম হতে পারে অনেক সেই জন্য পশ্চিমবঙ্গে অনেক উন্নতি করতে পারবে এইসব দিয়ে টাকাগুলো টাকাগুলো আরও উন্নতি করতে পারে